বাইকিং বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ফ্যাশন বা খুবই ভালোবাসার একটি জিনিস এবং তাই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বাইক চালাতে পছন্দ করে এবং সেই বাইক নিয়ে তারা বন্ধুদের সাথে মজা আড্ডা ইত্যাদি সমস্ত কিছু করে থাকে এবং প্রথমত বলে থাকি যে বাইকে বাইক চালানোর ফলে যে শক্তি বা বুদ্ধি বা উদ্যম অ্যাড্রেনালিন রাশ সম্বন্ধে বলতে গেলে বাইকের বাইক চালানোর কত মানে চলতে গেলে বিভিন্ন ধরনের গতি তো অবশ্যই প্রয়োজন এবং এবং এবং বাইক চালানোর ফলে কী হয় না মানুষের মধ্যে উদ্যম বাড়ে মোটামুটি আনন্দ বাড়ে তারপরে বলে থাকি যে অ্যাড্রেনালিন রাশ এবং কী হয় না বাইক চালানোর ফলে যেমন হয় শরীরের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অ্যাড্রেনালিন রাশ ইত্যাদি বেরোয় এবং এই অ্যাড্রেনালিন রাশ বিভিন্ন ধরনের রাশ বেরোয় এবং বাইকটাকে তারা বিভিন্নভাবে ফটো তোলার ক্ষেত্রেও কাজে লাগে বিভিন্ন ধরনের ফটো তোলে সেটাকে নিয়ে আনন্দ উপভোগ করে এবং সেই বাইক নিয়ে তারা বিভিন্ন মেলা বা বিভিন্ন জায়গায় ঘুরতেও পছন্দ করে কেউ কোনো কোনো মানুষ তো আবার সেই বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও চলে যায় ঠিক আছে এইভাবে তারা বাইকটাকে ফ্যাশন এবং বাইকটাকে খুব ভালোভাবে মানে অনুভূতি উপভোগ করে ঠিক আছে যেমন শক্তি গতি উদ্যম বা অ্যাড্রেনালিন রাশ বলতে পারো সেইভাবে কিন্তু তারা বাইকটা চালিয়ে যায় এবং বাইকটা খুব ভালো তারা বাসে এইভাবে বাইক মানুষের কাছে ফ্যাশন হিসেবে হয়ে উঠে হয়ে উঠেছে এবং অনেক মানুষের কাছে ভালোবাসাও হয়ে উঠেছে